হ্যাঁ বই ছাড়াও মাঝেমধ্যে পত্রিকা পড়া হয় সংবাদপত্রও পড়া হয় সকালবেলা করে বাড়িতে সংবাদপত্র আসে সেটা মাঝেমধ্যে পড়া হয় ভালোই লাগে পড়তে দেশের খবর জানা যায় এতে কোথায় কী ঘটছে কখন কী ঘটছে সংবাদপত্রে সবরকম খবর ছাপানো হয় সেসব খবরগুলো জানতে পারছি কখন কোথায় কী ঘটছে আজকে হচ্ছে কোনও মেয়ের সাথে কোনও কিছু হলো কি না কোথায় কেউ অ্যাক্সিডেন্ট হলো আজ কী হয়েছে সারা দিনের অনেক বিষয় তো জানা যায় সংবাদপত্র পড়লে ভালোই লাগে সংবাদপত্র পড়তে